হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি ক্যাব ড্রাইভার বলছেন হ্যাঁ তো হ্যাঁ আমি কালকে সন্ধেবেলা আপনার ক্যাবে করে বাড়ি ফিরলাম তো আপনি যদি একটু যদি ভালো করে দেখতেন আমি আজকে সকালেই কলটা করছি ওই জন্য আমার ওয়ালেটটা এবং আমার আর তাতে খুব জরুরি জিনিস ছিলো সেগুলো তো সব তো তার মধ্যে রয়েছে আমার ওয়ালেট রয়ে গেছে আপনার ক্যাবেই আছে হ্যাঁ কারণ আমার মনে হচ্ছে যে আমি নামতে গিয়ে ওটা আমি রে ভুল করে রেখে চলে আসছি তো একটু যদি বলতেন একটু যদি দেখে বলতেন একটু যদি আপনি ঘুরে আসতেন খুব ভালো হতো আমার খুব উপকার হতো হচ্ছে আপনি যদি ঘুরে আসতেন একটু প্লিস একটু এসে দিয়ে যান না ওটা আর আমার ওটা খুব দরকারি জিনিস আছে ওটাতে এবং আমার ওটাতে টাকাও রয়েছে অনেক তো সেই জন্যই আমি হচ্ছে আমার তো কালকে রাত্রে তো আমি আর এসে দেখি নি তো আমি আজকে সকালেই দেখছি উঠেই সেই জন্য আপনাকে আমি সকালবেলাই বিরক্ত করলাম একটু যদি ভালো করে দেখে যদি একটু দিয়ে যেতেন আপনি যেখানে নামিয়ে দিয়ে গেছিলেন আপনি যে আসবেন তার ভাড়াটা আমি আপনাকে দিয়ে দেবো আপনার আসতে এখানকে যত টাকা লাগবে যে ভাড়া হবে যত টাকা আমি আপনাকে দিয়ে দেবো কিন্তু আপনি যদি একটু আসতেন খুব ভালো হতো কেননা আমার ওটাতে তো খুব দরকারি জিনিস রয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আ চলে আসবেন ঠিক টাইমে ঠিক আছে তো আপনি উঠুন ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে একটু দিয়ে যাবেন আপনি বেরোনোর আগে আমাকে ওটা দিয়ে যাবেন ওটা খুব দরকার আমার হ্যাঁ ওটাতে আমার খুব দরকারি জিনিস রয়েছে সেই জন্যই আপনাকে সাত সকালে ডিস্টার্ব করলাম ঠিক আছে তাহলে আসবেন এসে দিয়ে যাবেন